ভাতটা যেন তলায় লেগে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে বা নরম না হয়ে যায় সেটাও দেখতে হবে তরকারিতে লবণ হলে ঠিক আছে কি না সেটাও দেখতে হবে সব থেকে বড়ো কথা হলো রান্নার জায়গায় খেয়াল রাখাটা খুবই দরকার গ্যাসটা অন করার আগে লিক বা লিক আছে কি না বা ফেটে গেছে কি না সেটাও দেখতে হবে যেমন ডালের তরকারিতে লবণ হলুদ দিতে হয় ঝালটা খুব বেশি না দিলেও হয় আর মাংসের তরকারিতে তো একটু ঝাল দেওয়াটা খুব খুবই দরকার ভাজার আটটা তো সবাই জানো যে কীভাবে রান্না করতে হয় ভাজাটা একটু লবণ হলুদ দিয়ে আর দু একটা শু লঙ্কা দিয়ে ভাজলতে হয় আর রান্নার পরে গ্যাসটা অফ করা সেটাও খুব জরুরি বলে মনে করা হয়